আমি হারমোনিয়াম বাজিয়ে গান করতে পছন্দ করি হারমোনিয়ামটা আমার কাছে খুব প্রিয় কারণ হারমোনিয়াম এই জন্যই বাজিয়ে পছন্দ করি আমরা যখন গান গাইতাম তখন হারমোনিয়াম দিয়েই গানটা হতো আমার বয়স প্রায় ফর্টি এইট তখনও ছিল বেহালা ছিল তানপুরা ছিল সেগুলোও প্রয়োজনে আমি বাজাতাম কিন্তু তার থেকে পছন্দ করি আমি হারমোনিয়াম এখন যেমন নানান রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে যেমন এখন বেশিরভাগ মানুষ ট্র ট্র্যাকেই গান করে কেন ট্র্যাকে গান করে ওরা হারমোনিয়াম তো বাজাতেই পারে যদিও বাজাতে পারে সে গানের গ্রামার জানে না আর ট্র্যাক হচ্ছে গান করে গান শিখিয়ে দেয় আর হারমোনিয়াম হচ্ছে নিজের থেকে গুরুত্ব দিয়ে করতে হয় এই জন্যই আমি হারমোনিয়াম বাজিয়ে গান করতে পছন্দ করি এটা